লোকেরা বিয়েতে কনেদেরকে অনেক রকমেরই উপহার দেয় উপহার বলতে অনেক রকমের জিনিস রয়েছে যেমন বিয়েতে প্রথমে বলতে গেলে শাড়ি গয়না আবার কোনওরকম টাকা পয়সার খাম বা ঘরের আসবাবপত্র কিছু জিনিস বা কাপ প্লেটের সেট বা আরও বিভিন্ন বই অনেক রকমের জিনিস রয়েছে যেমন যাবতীয় জিনিস সব রকমেরই জিনিসই লোকেরা কনেকে দিয়ে থাকে আর বিয়ের সময় যৌতুক নেওয়া হয় এই নিয়মটা আগে অনেক প্রাচীন যুগ থেকে চলেই এসেছে কিন্তু এখনকার দিনে যৌতুক নেওয়াটা খুব একটা বেশি প্রচলিত নেই তবুও এখনকার দিনে কিছু মানুষ রয়েছে যারা আগেকার নিয়মটাকে এখনও ধরে রেখেছে তাই তারা আগেকার দিনের নিয়মের মতনই যৌতুক নেয় কিন্তু এই যৌতুক নেওয়াটা অপরাধ এইটা এখন কিন্তু নিয়মের বাইরে কিন্তু এখনকার মানুষজন সে নিয়মটা প্রায়জনই মেনে চলে তবুও কিছু মানুষজন রয়েছে যাদের এখনও মনে হয় যে পুরনো যুগের মতো এখনও তারা যৌতুক নিয়ে যাবে আর লোকেরা এই যৌতুক নেওয়াটাকে তেমন একটা ভালোভাবে নেয় না আর বিয়েবাড়িতে বলতে গেলে সব রকমেরই অনুষ্ঠান হয়ে থাকে তাই অনুষ্ঠান হওয়া মানেই অনেক লোকের আগমন হয়ে থাকে আর সমস্ত লোকেরা যখন বিয়ে বাড়িতে আসে তারা খালি হাতে আসে না তারা কনের জন্য খুব সুন্দর সুন্দর উপহার নিয়ে আসে তাই সেই উপহারগুলো খুব সুন্দর সুন্দর হয় পৃথিবীতে যাবতীয় যে সমস্ত জিনিস রয়েছে সবরকম জিনিসই বিয়েতে উপহার দেওয়া যায় একজন কনেকে